হ্যাঁ বলুন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আমার হুম কী হয়েচে বলুন কোনো কিছু ঢিলা ঢিলা হয়ে গেছে নাকি না ছোটো হয়ে গেছে আচ্ছা ফিটিংটা ঠিক মতোন হয় নি না আচ্ছা তালে এক কাজ করুন আপনি ওটা ও যেটা হো গোলমাল হয়েচে বলছেন ওটা নিয়ে আসবেন হ্যাঁ নিয়ে এসে আমি ওখানে আপনি দাঁড়িয়ে থেকে আপনার সাথে আপনাকে থেকে দেখিয়ে ভালো করে মাপটা মনে হয় ঠিক মতোন নেওয়া হয় নি ওখান এসে ভালো করে আমাদের লেডিস আছে সেরা মাপঝোপ করে ঠিক মতোন ঠিক করে দেবে হ্যাঁ